আমি দুলমি নডিয়া থেকে একটি গাড়ি বুক করে ছরহা যেতে চাই এবং আমি যেই গাড়িতে যাব তার ড্রাইভারের যোগাযোগের নম্বর দিন এবং যে এখান থেকে গন্তব্যস্থলে যেতে আমার কত ভাড়া লাগবে আমি সেটাও জানতে চাই